পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য যা পূর্ববঙ্গ বাংলাদেশের পাশে অবস্থিত রাজনৈতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের সাথে কূটনৈতিক সমস্যাগুলি এখন প্রভাব ফেলে তুলেছে রাজনৈতিক পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক একক যা প্রশাসনিক প্রশাসনিকভাবে ভারতের রাজ্যপদের অধীনে অবস্থিত রাজ্যটির নেতৃত্বে একটি মুখ্যমন্ত্রী দল পরিচালিত হয় যিনি পশ্চিমবঙ্গের নাগরিক প্রতিষ্ঠান প্রশাসন ও ন্যায়নিক ব্যবস্থার জন্য দায়িত্ববাহী এছাড়া পশ্চিমবঙ্গের সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখে রেখে এবং প্রদেশের পরিচালনাই ভারতের নীতি ও কানুন প্রয়োগ করে পশ্চিমবঙ্গের কূটনীতিক সমস্যাগুলি কিছুটা বিশেষ হতে পারে কারণ এটি একটি সীমান্ত রাজ্য এবং সমাবেশ কেন্দ্র সম্পন্ন অঞ্চল এখানে কিছু প্রধান কূটনীতিক সমস্যাগুলি নিম্নরূপ এক সীমান্ত সমস্যা পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে সীমানায় অবস্থিত যা সীমান্ত সমস্যায় সৃষ্টি করে সীমান্ত এলাকায় অবস্থিত ভূমি সমস্যা তারকা উৎপাদন মাছ ধরন সংঘর্ষ সংখ্যালঘুতা আদন জনগোষ্ঠীর মাধ্যমে সীমানার কারণে উত্ত উৎপন্ন সমস্যা ইত্যাদি সমাধানের জন্য মোকাবিলা করা উচিত শরণার্থী সম সমস্যা পশ্চিমবঙ্গের নিকট অবস্থিত হওয়ার জন্য একটি মুখ্য শরণার্থী স্থান